পশ্চিম বর্ধমান আমাদের এখানে মিশ্র সংস্কৃতি পাশে ঝাড়খান্ড আছে তাই এখানে ছটও যেমন পালন হয় সেরকম টুসু ভাদুও এখানে ভালোমতন উদযাপন করা হয় বিষ্ণুপুরের ডোকরার কাজও খুব ভালো হয় বেশ সারা জায়গায় নামও ফেলেছে তাছাড়া এখানে নানানরকম কর্মশালার মধ্যে পাটের কাজ নিয়ে প্রচুর কাজ হচ্ছে এখানে তারপরে গ্রামের মহিলারা এখানে সাংঘাতিকভাবে কাঁথার স্টিচের কাজ করছে তাছাড়া কাঠের পুতুল কিছু কিছু অঞ্চলে বেশ ভালো সাড়া ফেলেছে